হ্যালো

হ্যাঁ ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন আমার কথা বলছি ডাক্তারবাবু আমি তো কালকে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে মনে হয় হাতটা আমার ফ্র্যাকচার হয়ে গেছে কোনো কারণে হাতটা মনে হয় ভেঙে গেছে কারণ হচ্ছে আমি হাতটাতে হ্যাঁ কলতলায় বাসন ধুতে গিয়ে স্লিপ খেয়ে পড়ে গিয়েছিলাম কারণ আমাদের এখানে সামনে হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলাম তাঁরা একটা প্লাস্টারের মতো মানে একটা সেই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে বলল যে আপনি হচ্ছে বড় ডাক্তারের সঙ্গে দেখান আমাদের তো এখানে ওরকম ভালো চিকিৎসা নেই আপনার নাম্বারটা আমি সেই আরেকবার দেখিয়েছিলাম পা ভাঙার সময় তখন থেকেই নাম্বারটা ছিল আপনি কি আজকে আছেন আপনাকে এক্সরেটা আমি পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে একটু দেখুন না দেখে আমাকে তাহলে বলবেন কিছু অবস্থা আছে কি না বা আপনি কী কী বার থাকেন কখন থাকেন এখন থাকেন কি না সেটা জানার জন্যে অবস্থা কীরকম ভালো না খারাপ আচ্ছা আচ্ছা আর অপারেশন অপারেশন যদি না করি মানে ক্রিটিকাল অবস্থা না কি হাতটার কি ক্রিটিকাল অবস্থা আচ্ছা আর কে কী অপারেশান কি এখনই করতে হবে না কি আচ্ছা ঠিক আছে আপনার কি আজকে আছেন কি তাহলে আমার তো এমনিতে হাতটা প্রচুর যন্ত্রণা হচ্ছিল কিন্তু এখন আর যন্ত্রণাটা হয়নি তাহলে কাল কাল আগামীকাল আছে তাই তো হ্যাঁ ঠিক আছে আমি তাহলে আগামীকালই যাচ্ছি কিন্তু আজকে কি কোনো মতে কি কাউকে মানে আপনি কি অন্য কোথাও নেই যে দেখানো যাবে সেরকম আপনাকে একটু দেখালে অন্তত হাতটা আচ্ছা তাহলে কালকে কী করব ভর্তি হয়ে যাব কাল কি অপারেশান করবেন ঠিক আছে ভয়ের কিছু কারণ নেই তো আর সোজা হয়ে যাবে তো অপারেশান করতে কত কী খরচা হবে আচ্ছা কারণ আমার পা ভাঙার সময়ও আপনার কাছেই হয়েছিলাম বুঝতে পারছেন আর ওই জন্য তখন থেকেই নাম্বারটা আপনার ছিল আমার তো বুঝতেই পারছেন যে হচ্ছে মানে এই এই দুবছরও হয়নি যে পাটা ঠিক হয়েছে আবার এই হাতটা গেল ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে